আমি চন্দন বলছি বলছি এটা কি পুরশুড়া জঙ্গলপাড়া পোস্ট অফিস হ্যাঁ বলছি স্যার আমার কয়েকটা জিনিস আছে আর কি মানে আমি সেইগুলো একটু অন্য রাজ্যে পাঠাবো আর কি মানে আমার সেখানে একটা ভাই থাকে তো তাকে আমি পাঠাবো তো তার জন্যই ফোন করেছিলাম আর কি উত্তরপ্রদেশে পাঠাবো আর কি হ্যাঁ কুরিয়ার দেবো হুম পাঠাবো বলতে সেরকম কিছু না ওই কয়েকটা ধরুন মানে বেডিং আর আরেকটা ওই জামা প্যান্ট আর দুটো একটু মানে ভালো জিনিস যাবে সেটা হচ্ছে একটা ফোন থাকবে ঠিক আছে ওর সাথে ওটাই আর কি ওইগুলোই পাঠাবো না সেটা ঠিক আছে মানে কেমন কী চার্জ লাগবে আপনাদের মানে কী ওজন ওজন হিসাবে টাকা নেন তাই তো মানে কতোটা কী ওয়েট হয় তার ওপর

হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার আমি বলছি ধরুন আমি যদি মানে ধরুন ওইটা বলছেন তিন দিন কি চার দিন টাইম লাগবে অনেক অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনাদের পোস্ট অফিস থেকে ধরুন ফাস্ট ডেলিভার দেওয়া হয় মানে এক দিনে সেটা পাঠিয়ে দেওয়া হয় তার জন্য কি চার্জ বেশি লাগবে আচ্ছা ঠিক ঠিক আছে হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে রাখছি আর কি